ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হল দুর্গা পূজা এই দুর্গা পুজোর ছুটির দিনগুলি চারদিন ছুটি থাকে সপ্তমী অষ্টমী নবমী দশমী সপ্তমীর দিনে পুজো অষ্টমীর দিনে অঞ্জলি দেওয়া নবমীর দিনে খিচুড়ি ভোগ আর দশমীর দিনে সিঁদুরখেলা দারুনভাবে উদযাপিত হয়